আমার পছন্দের গান বলতে হ্যাঁ আমার পছন্দের অনেক গানই রয়েছে যা আমি খুবই শুনতে পছন্দ করি এর মধ্যে বলতে গেলে প্রথমে আমাকে বলতে হবে ভুপেন হাজারিকা ভুপেন হাজারিকা হলো অনেক পুরোনো একজন গায়ক তিনি আধুনিক গান করেছেন তার গানগুলো শুনতে আমার খুবই ভালো লাগে তারপর আছে কিশোর কুমার কিশোর কুমার মহাশয় অনেক অনেক গান গেয়েছেন যা পিথিবী বা ভারতবর্ষের একজন উচ্চ গায়ক হিসাবে তাকে প্রতিষ্টিত করে তার গান ভারতবর্ষের সকলেই শুনে থাকেন তার গানও আমার খুব প্রিয় আর বর্তমান যুগের গায়ক গায়িকাদের কথাগুলো বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে অরজিত সিং অরজিৎ সিং হলো বর্তমান যুগের একজন শেষ্ঠ গায়ক তিনি এমন কোনো গান নেই যা যুবকদের মধ্যে মনে লা না লাগে তাছাড়া রয়েছেন জুবিন নটিয়াল কে কে সম্পোতি কে কে মারা গেছেন সেই জন্য আমরা খুবই দুঃখিত এবং তার গান আমাকে খুবই ভাল লাগে তাছাড়া আমি এই সব গানগুলিকে কোথায় শুনি সেই সব কথাগুলি বলতে গেলে আমাকে বলতে হবে আমি সাধারণত টিভিতে এদের গান শুনে থাকি তারপর যখন রেডিও আমি যখন রেডিওতে সময় পাই তখন আমি রেডিওতে এই গানগুলি শুনি আমাকে খুবই ভাল লাগে এবং যখন আমি বাড়িতে থাকি না বা বাইরে কোথাও যাই কিন্তু অনে ধরুন অনেক দূরে গেলাম তখন আমার কাছে ফোন থাকে ফোনের মধ্যমে আমি গানগুলো শুনি কোথাও অনেক দূরে যেতে হয় বাসে বাসে তখন আমি একা একা খুব খারাপ লাগে যে একা একা এতোটা পথ কীভাবে যাবো তখন আমি গানগুলো চালিয়ে আমার হেডফোনের মাধ্যমে আমি গানগুলো শুনতে শুনতে যাই আমার খুবই সুন্দর ভালো লাগে